আমার গ্রামের লোকেরা তাদের শিশুদের পোলিও থেকে রক্ষা করতে এখন নানা রকম নিয়ম পালন করে থাকেন এবং বাচ্চা হওয়ার পরে স্বাস্থ্য কেন্দ্রে দিদিরা আছে তারা পাড়ায় পাড়ায় আসে খোঁজ খবর নেয় পোলিও টিকা বাচ্চাদেরকে দিয়ে যায় এবং তেল খাওয়ানো হলে সেই তেল খাওয়ানোর জন্য পাড়ায় পাড়ায় বলে বলে যায় বাড়িতে বাড়িতে নানা রকম ডাক্তার দেখানো হয় শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয় এর মধ্যে তারা যে মালিশ করার তেল দেন হাড় শক্ত হওয়ার সেসব আমরা মালিশ করে দিই সকাল সন্ধে মালিশ করে দিই এবং বাচ্চাকে ভালোভাবে স্নান করাই এবং যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থা আমরা করে থাকি এর থেকে দেশ থেকে পোলিও এখন অনেকটাই চলে গিয়েছে